আচ্ছা শেখালে বলতে ও ফার্স্টে কতটা নিতে পারবে সেই অনুযায়ী সোজা সোজা এক্সারসাইজগুলোই দিতে হবে তারপর আস্তে আস্তে মেডিটেশন মানে চঞ্চল বলছেন তো মেডিটেশন করলে ভালো হয় প্রাণায়াম করলে ভালো হয় এইসব করতে হবে তার পরে এবার মেইন যোগা জেনারেল কতগুলো এক্সারসাইজ আছে ওগুলো দিতে হবে সপ্তাহে তিন দিন সোম বুধ শুক্র বিকেলবেলা পাঁচটা থেকে সাতটা মান্থলি ফি তিনশো টাকা করে হ্যাঁ অ্যাডমিশনের জন্য পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ মেডিটেশন করলে মনটা শান্তই থাকে আর প্রাণায়াম তার সাথে করলে ওর জেনারেল এক্সারসাইজও হবে শুক্রবারের দিন শুক্রবারের বদলে আচ্ছা আসলে শুক্রবারের বদলে রবিবার যেটা শেখে সেটা ঠিক বাচ্চাদের নয় বড়দের সাথে তাহলে করতে হবে

ও কে শুক্রবার অসুবিধা হলে তাহলে রবিবার আপনি পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই ওই একই টাইম কিন্তু ওই শেখে শিখবে বড়দের সাথে আর কি ও কে আর কিছু জিজ্ঞাসা করার আছে আচ্ছা